পায়েল আরে আমাদের ওখানে যে এনজিওটা আছে না রাকা এন জি ও ওরা যে রক্তদান শিবিরের আয়োজন করেছে ওখানে না আমি রক্ত দিতে চাই কি করতে হবে বলতো ও আচ্ছা আগে ওদের ওখানে রেজিস্ট্রেশন করতে হবে আচ্ছা তোদের ফোন নাম্বরটা দিয়ে আমাকে নাইন এইট আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এই নাম্বারে কি করতে হবে প্রথমে প্রথমে নাম লিখতে হবে আচ্ছা আচ্ছা আমার তো আঠেরো বছর বয়স তা আঠেরো ধর প্লাস হয়েছে তাহলে কি আমাকে কি নেবে ও আচ্ছা আচ্ছা না আমি রক্ত দিতে চাইছি এই জন্য দেখ রক্ত দিলে সমাজের একটা কিছু কাজ করা হয় আমার এই রক্ত দেওয়াতে কেউ হয়তো উপকৃত হবে তো তাতে আমার একটা মনের ভিতরে শান্তি থাকবে যে আমি সমাজের জন্য কিছু একটা করলাম সেটাই তো তুইও তো দিতে পারিস তো দুজনে একসাথে দিই চল শুনেছি যে ওখানে রক্ত দিতে ভালো টিফিন দেয় খাবার দেয় চল একসাথে যাই দিয়ে আসি এই দেখ রক্ত আমাদের শরীরে প্রতিদিন কত নষ্ট হয়ে যাচ্ছে তুই জানিস আমাদের শরীরে রক্ত দিয়ে দিলে ওটা আবার চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করলে পূরণ হয়ে যায় তাহলে যে রক্ত টা মানে নষ্ট হচ্ছে সেই রক্ত টা দিয়ে দিলে যদি এটা মানুষের উপকার হয় তবে কেন দিবি না এবং ওরা একটা কার্ড দেবে সঙ্গে সেই কার্ডটা তোর যদি বা তোর ফ্যামিলির যদি বা তোর চেনাশোনা কারোর যদি কোনো অসুবিধা হয় তাদের রক্তও কিন্তু পেয়ে যাবে এত কিছু ফেসিলিটি দিচ্ছে তাহলে তো আমাদের যাই উচিত বল চল আমার সাথে চল আমরা যাই কাননকেও ডেকে নে রূপাকেও ডেকে নে সবাই মিলে যাই চল আমরা যদি এরকম সমাজ সেবা করি তাহলে আমাদের নিজেদেরও ভালো লাগবে আমরা যদি একটু একটু করে সবার জন্য কিছু করতে লাগি তাহলে সমাজের উন্নতি হয়ে যাবে সেই রক্ত টা তো আমাদের নষ্ট হয় তার থেকে ভলে আমরা সমাজে দান করে দেবো সেই রক্ত দিয়ে কারোর উপকার হবে এই যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের সপ্তাহে সপ্তাহে রক্ত দরকার হয় তুই চিন্তা কর আমাদের দেওয়া রক্ত কতগুলো মানুষের জীবন বাজাতে পারে তো এটা একটা ভালো কাজ না আরে এই রে সূচটা একটু পুষ করতে গেলে একটু ভয় হয় ওটা তো কিছুই না আমরা রক্তটা দান করছি আর তুই জানিস না আমাদের বাবা দাদারা সবাই রক্তদান করেছে আমি দেখেছি তো এই জন্যেই বলছি আমি দেখেছি আর রক্ত দেওয়ার আগে কিন্তু ভরা পেটে খেয়ে আসবি না হালকা কিছু খাবি একেবারে খালি পেটেও থাকবি না এবং রক্ত যেদিন দিবি তার আগের দিন রাত্রে কোনো ওষুধপত্রও খাওয়া যাবে না তো যদি কোনো জ্বর বা কিছু হয় আর তাতে যদি একটু ওষুধ খাস সেই রক্তটা কিন্তু নেবে না না না আঠেরো বছরে রক্ত নেবে নেবে না কেন তো তোর শুধু হাইট আর ওজনটা একটু ঠিক ঠাক থাকতে হবে ব্যাস আরে ভয়ের কিছু নেই ছুঁচে কেউ ভয় পায় না আমি আছি তো আর কী হবে